আমি পুরুলিয়া বিগ বাজার থেকে একটি কুর্তি কিনেছিলাম কুর্তিটি বেশ ভালো এবং সুতির হওয়ার জন্য গ্রীষ্মে পড়তে আরামদায়ক আবার দামটাও অনেক সস্তা